হ্যালো বলো হ্যাঁ আমার কাপড় দোকান হ্যাঁ শীত আসছে আমার সব রেডি আছে মাল গরমের জামা এই সোয়েটার জেগিস কোট বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের গরম জামা প্যান্ট

হুম চাদর যেরকম জিনিস সেরকম দাম তার মধ্যে ওই দেখে শুনে নিয়ে যান আর কি ওই চাদর একশো টাকা আছে যেমন নেবে সোয়েটার তিনশো মেলা হুম হুম ভালো ভালো ভালো ভালো কোয়ালিটির জিনিস আছে খুব হুম আপনি কী নেবেন আপনি কী নেবেন ঠিক আছে দোকানে আসুন তখন দেখে শুনে করা যাবে দাম দর